মানসিক স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতা বর্তমানে একটি খুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ সচেতনতার বিষয় কারণ বর্তমানে মানুষজন এই মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার সম্পর্কে অতটা জ্ঞাত নয় তারা দিন দিন তাদের শারীরিক ও মান শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছে এইসব লোকেদেরকে বোঝাতে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া খাত দ্বারা পরিযাত পরিচালিত প্রোগ্রামগুলি অংশগ্রহণ হয়ে থাকে যেমন প্রতি শনিবার আমাদের এলাকায় স্থানীয় পরামর্শদাতা বসে থাকেন তিনি আমাদের স্কুলে বসেন এবং প্রতি রবিবার বিভিন্ন জন মানুষজন যখন তার কাছে আসে তিনি মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতা সম্পর্কে তাদেরকে বোঝান এবং শারীরিক ও মানসিক নিয়মিত শারীরিক পরীক্ষা ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে তিনি বল আমাদেরকে বলেন যেমন বিভিন্ন সময়ে আমাদের শারীরিকভাবে পরীক্ষা করা এ ছাড়াও বিভিন্ন সরকারি উদ্যোগে কোনো রোগ হলে তাকে সুস্থ করে তোলা এ সম্পর্কে তিনি আমাদের বলেন এই জন্য বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ